প্রতিদিনের কথোপকথনে ব্যবহৃত বাংলা ভাষার কিছু সাধারণ বাক্যাংশ হল যেমন আমরা সবাই মিলে এক কাছে বসে গল্প করি যেমন চায়ের দোকানে বসে আমরা এরকম কথোপকথন করি কোনোদিনই কোনো একটা জিনিসের ভালো দিকটাও দেখি এবং মন্দ দিকটাও দেখি সব জিনিসের ভালো খারাপ থাকে এবং ভালো মন্দ থাকে সেই জিনিসগুলোর আমরা ভালো দিক ও মন্দ দিক আমরা বিচার করি তর্ক বিতর্ক করি সেই নিয়ে কথোপকথন প্রতিটা সবাই যত কথোপকথন আছে কথোপকথনের মধ্যে তর্ক বিতর্ক এরকম সব সময় লেগেই থাকে সেই জন্য আমরা যখন এইভাবে কথোপকথন করি যেরকম আমাদের আজকেই ওয়ার্ল্ড কাপ হয়েছে বা বিশ্বকাপ হয়েছে সেই খেলাতে কার দোষ আছে কার দোষ নেই সেটার মধ্যে আমরা তর্ক করি যে আমরা বলি এই খেলোয়াড়টার দোষ কিন্তু সে বলে না এর নয় তার দোষ কিংবা এ ভালো খেলেছে আমরা বলি এ হ্যাঁ ভালো খেলেছে কিন্তু ততটাও ভালো নয় এরকম কথোপকথনের মাধ্যমে আমরা সব কিছু দিক তুলে ধরি এবং সব কিছু আমরা বোঝার চেষ্টা করি নিজে যতটা না জানি অন্যদের কাছ থেকে ততটা শেখা হয় তর্ক বিতর্কের মাধ্যমে